ছোটখাটো অনেক ধরণের ব্যবসা আছে যেমন ধরুন জামাকাপড়ের ব্যবসা মেয়েদের চুড়িদারের ব্যবসা শাড়ির ব্যবসা পুঁতির মালার ব্যবসা হাতে তৈরি চুরির ব্যবসা হাতে তৈরি ব্যাগের ব্যবসা যেগুলো খুবই আকর্ষণীয় জামাকাপড়ের ব্যবসার কথা তো বলাই যায় যেগুলো মানুষজন ব্যবহার করে নিত্য প্রয়োজনীয় তাদের কাজে লাগে যেগুলো ছোটখাটোর উপরে ভালো ব্যবসা এবং খুবই আকর্ষণীয় তাছাড়াও মেয়েদের পর এখনকার মানুষেরা তাদের কাল্পনিক জগৎ থেকে এত সুন্দরভাবে তাদের কারুকার্য ফুটিয়ে তোলে যেগুলো আর পাঁচটা মেয়েকে খুবই আকর্ষণ করে যে কারণে এগুলো থেকে ব্যবসাও খুব ভালো চলে এছাড়াও মেয়েদের ব্লাউজের উপর তারা তাদের কারুকার্য ফুটিয়ে তোলে ব্লাউজের ওপর সুতোর কাজ করে যেগুলো খুবই আকর্ষণীয় হয়ে ওঠে এছাড়াও শাড়ির ওপরও তারা তাদের সুতোর কাজ করে হাতির কাজ করে চুমকির কাজ করে যেগুলো খুবই আকর্ষণীয় তাছাড়াও পুঁতি দিয়ে তারা মেয়েদের হার তৈরি করে যেগুলো আকর্ষণীয় হয়ে ওঠে মেয়েদের কাছে এবং তারা সেটা পরিধান করে এছাড়াও পুঁতি দিয়ে তারা মেয়েদের চুরি তৈরি করে এছাড়াও পুঁতি দিয়ে মেয়েদের হাতের ব্যাগ তৈরি করে যেগুলো খুবই আকর্ষণীয় তাছাড়াও ব্যাগের উপর বিভিন্ন ধরনের পাথর দিয়ে কাজ তৈরি করে যেগুলো মানুষজনকে আকর্ষণীয় করে তোলে এবং সেই ব্যবসাগুলো খুব ভালোভাবে চলতে থাকে